আমার মূলত শীতকালটাকে ভ্রমণ করতে ভালো লাগে কারণ শীতকালে ভ্রমণ করতে একটু অন্য রকম আনন্দ পাওয়া যায় সেখানে শীতকালে কোনো রকম গরম থাকে না এবং ঠান্ডার মধ্যে ভ্রমণ করতে একটি অন্যতম মজা আছে বলে মনে হয় তাই আমি শীতকালে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে পাহাড় আছে একটু ঠান্ডা ওয়েদার আছে চারিদিকে কুয়াশা কুয়াশা চারিদিকে ঠান্ডা ওয়েদার দার্জিলিংয়ে গিয়ে আমি সেখানে অনেক মজা করে নিয়েছি দার্জিলিংয়ে চা বাগান আছে এবং সেখানে একটু ঠান্ডা ওয়েদার চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব দার্জিলিংয়ে ধান চাষ করতেও আমি দেখেছি দার্জিলিংয়ে ধান চাষ করে মূলত ভাবে চারিদিকে পাহাড় ফাহাড় ভর্তি পাহাড়ের ধাপ কেটে কেটে পাহাড় কেটে কেটে একটি সমতল জায়গা বানায় সিঁড়ির মতো ধাপ হতে হতে এসেছে সমতলে সেই পাহাড় থেকে সমতলে এসেছে এসে ওখানকার মানুষ ধান চাষ করে সেইখানে সমতল পাহাড় কেটে যেখানে সমতল জায়গা তৈরি করেছে সেখানে তারা ধান চাষ করে সেখানে একটু জমির সমতল জায়গাটার চারিদিকে আল দিয়ে জল বাঁধার মতো একটি জায়গা করে সেখানে ছোট্ট ছোট্ট বৃক্ষরোপণ করে চা বাগান কিংবা চা গাছ চাষ করে অথবা ধান চাষ করে ওখানে ধান চাষ খুব কমই হয় সব থেকে বেশি হয় চা চাষ দার্জিলিংয়ের জায়গাটা একটু মূলত কারণ সেখানে বেশি অংশে চা ই চাষ হয় দার্জিলিংটা চায়ের জন্য বিখ্যাত হয়েছে আমরা সেখানে গিয়ে দেখলাম ওখানকার কৃষি যারা ওখানকার কৃষকরা আছেন তারা ওখানে চাও চাষ করেছে তার সাথে ধানও চাষ করেছে ধান চাষ করেছে কী ভাবে সেখানে জল বেঁধে ধানগুলো রোপণ করেছে করে ধাপে ধাপে ধাপে ধাপে যতগুলো ধাপ তৈরি করেছে সমতল জায়গা ওখানে তারা ধান চাষ করেছে সেখান থেকে তারা ভালো ফসলও তুলছে সিজনে সিজনে সিজন আসলে সেখান থেকে ভালো ফসল চাষ করে ভালো টাকা ইনকাম করে আমরা দার্জিলিংয়ে গিয়ে ওখানে অনেকটাই আনন্দ উপভোগ করতে পেরেছি আমরা গরমকালে কোথাও গিয়ে ঠিক এতটা পরিমাণ আনন্দ উপভোগ করতে পারি না গরমে সাধারণ মানুষ সবাইকে একটু অস্বস্তি বোধ হয় সেই জন্য গরমকালে অতটা লোক কোথাও ভ্রমণ করতে যেতে চায় না আমার তো একদমই যেতে শীতকালেই আমারা ভ্রমণ করতে যাই আমরা পুরো পরিবার সবাই মিলে ভ্রমণ করতে যাই দার্জিলিংয়ে গিয়েছিলাম ওখানে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি এবং নতুন নতুন বিভিন্ন বিভিন্ন জিনিস আমরা উপভোগ করেছি আমি মূলত গরমকালে কোথাও ভ্রমণ করতে গিয়ে এতটা কোনো আনন্দ উপভোগ করতে পারিনি তাই আমি শীতকালটাকেই পছন্দ করি আমরা